রান্নার জন্য আমি বেশিক্ষণ সময়টাই ব্যয় করতে চাই কারণ আমার বাড়িতে প্রচুর লোকজন আছে সকালের চা মুড়ি দুপুরের ভাত তার সাথে তরি তরকারি শাক সবজি বিকালের চা টিফিন রাত্রিতে খাবারের জন্য রুটি বা ভাত আমি বেশি বেশি কিছু রাঁধতে জানি না তবে বেশিক্ষণ সময়টা আমি রান্না বান্না নিয়েই থাকতে চাই